আমি আমার মাতৃভাষা বাদ দিয়েও আমি অন্য ভাষায় ইংরেজিতে একটি গল্প বই পড়েছি যেটার নাম হচ্ছে রবার্ট ব্রুসের গল্প এই রবার্ট ব্রুসের গল্পে আমি দেখেছি যে একটি মাকড়সা বার বার তার দেওয়ালের উপরে চড়তে চেয়েছিল কিন্তু নীচে পড়ে যাচ্ছিল তারপরে অনেকবার চেষ্টা করার পর সেটি তার লক্ষে পৌঁছে যায় তার ফলে রবার্ট ব্রুস নিজের প্রতি অনুভব করে যে যদি কোনও জিনিসে বার বার যদি করা হয় তাহলে তার সঠিক লক্ষ্য স্থানে পৌঁছতে পারবে